আমি একদিন সকাল বেলায় আনন্দবাজার পত্রিকা পড়ছিলাম পড়তে পড়তে হঠাৎ আমার পাশে এসে আমার মেয়ে বসলো আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কি পড়ছো আমি বলছি একটা খবরের কাগজ পড়ছি খবরের কাগজে দেখা যাচ্ছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে অনেক লোকের ছোট ছোট বাচ্চাদের বা অনেকের প্রাণ চলে গেছে এতে আমার খুব মনে মনে আমি খুব কষ্ট পাচ্ছি কত লোক তার পরিবার হারিয়েছে কে তার মা বাবা হারিয়েছে এরকম পড়ছি আমার মা আমার বাবা সবাই সেই কথাগুলো শুনছে মেয়ে এসে আমাকে বলছে মা আমাকেও পড়ে শোনাও না আমি বলছি দাঁড়া আমি আগে পড়ে নি তারপরে তুই শুনবি মেয়ে মেয়েকে কিছুই বললাম না সে খুবই কষ্ট পাচ্ছে আমি খবরের কাগজটা পড়ে চলে যাওয়ার পর আমার মেয়ে এসে নিজেই খবরের কাগজ পড়ার চেষ্টা করে সে একটু একটু চেষ্টা করতে করেত খবরের কাগজ পড়তে আস্তে আস্তে শিখে যায় অনেক কষ্টে অনেক কষ্ট করে এক একটা লাইন নিজে নিজে একটু একটু করে পড়তে শেখে একদিন আমাকে বলছে মা এই দেখো আমিও খবরের কাগজ পড়তে শিখে গেছি আমি বললাম কোথায় পড়ে শোনা দেখি দেখছি খুব সুন্দর কেটে কেটে কেটে কেটে আমাকে খবরের কাগজ পড়ে শোনাচ্ছে কোথায় কি কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় কোন বাচ্চা চুরি হয়েছে আরও অনেক কিছু অনেক কিছু খবর আছে এই করে করে আমার মেয়ে প্রতিদিন মা বলে মা খবরের কাগজ নিয়েছো আমিও পড়বো এই করতে করতে আমার মেয়ে পড়ার দিকে খবরের কাগজ পড়ার দিকে খুব আগ্রহ হয়ে যায় খুব নেশা হয়ে ওঠে তার একদিন খবরের কাগজ না নিলে সে খুব মন খারাপ হয়ে বসে থাকে